হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ বলুন কত দিন আগে নিয়েছিলেন না ওইরকম হওয়ার তো কথা নয়

কিন্তু আপনিও তো এর আগেও তো নিয়েছিলেন কী কোম্পানি বলুন দেখিনি কোন কোম্পানি নিয়েছিলেন হুম মশাল কোম্পানি তো এরকম হওয়ার কথা নয় আচ্ছা তাই আপনি এক কাজ করুন নিয়েই আসুন হ্যাঁ আমিও কোন হ্যাঁ ওইটাও নিয়ে আসবেন না হলে আমি বুঝব কী করে আচ্ছা হ্যাঁ আমি দিয়ে দেবো আমি কোম্পানির সাথে দেখি না কথা বলে দেখব ওনাদেরকেও তো জানাতে হবে এ এ পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে দেখি না দিয়ে দেবো আমি বিকেলের দিকে আসুন না বিকেলে থাকব তখন একটু খালিও থাকবে দোকানটা আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে